আমি আমার বাড়ির খামারে প্রায় সারাদিনের অনেকটা সময়ই সেখানে ব্যয় করি কেননা আমার বাড়ির খামারটা খুব পছন্দের জায়গা আমি সেখানে নানা ধরনের সবজি নানা ধরনের ফল ফুল এই সমস্ত গাছ লাগিয়েছি শীতকাল বলে আমি একটু বেশিই গাছ লাগিয়েছি আর সবজি সব ধরনের সবজি পালং শাক মুলো বাঁধাকপি ফুলকপি টমেটো পেঁয়াজ সমস্ত কিছুই লাগিয়েছি আর তার সাথে সাথে নানা ধরনের ফুল লাগিয়েছি চন্দ্রমল্লিকা সূর্যমুখী গাঁদা টগর এই সমস্ত ফুলগুলো লাগিয়েছি আর প্রতিদিন আমি আমার খামারে গাছে জল দেওয়া মাটি খোঁড়া সার দেওয়া এই সমস্ত দিক দিয়ে আমি গাছগুলির খুবই যত্ন নিই আর এগুলি আমার স্বাস্থ্যকে খুবই উপকৃত করে কেন আমার এখানকে এলে আমার মনটা খুব ভরে যায় এখানের এই বাতাস আর তার সাথে সাথে গাছের যে পরিবেশ শান্ত স্নিগ্ধ এই পরিবেশটা আমার মনকে সুন্দর করে আর তার সাথে সাথে বাইরেরও যারা আমার খামার দেখতে আসে তাদেরও মন খুব ভালো হয়ে ওঠে তারাও আমায় বলে না সত্যিই খামারটা খুব সুন্দর করেছো এখানে এসে আমার মনটা জুড়িয়ে গেল এই কথাটা শুনে আমারও খুব ভালো লাগে মনে হয় আমি সত্যিই খামারটা ঠিকঠাক মতো করে উঠতে পেরেছি